আমার এলাকা তথা পূর্ব মেদিনীপুরের সর্বোত্তম ফলনশীল ফসল হলো ধান ধান জেলার প্রধান ফসল এবং জেলার মোট ফসলের আয়ের প্রায় চল্লিশ শতাংশ আসে ধান থেকে ধানের প্রধান জাতগুলি হলো আউস আমন বোরো ধানের পর সর্বোত্তম ফলনশীল ফসল হলো ডাল ডাল জেলার দ্বিতীয় প্রধান ফসল এবং জেলার মোট ফসলের আয়ের প্রায় পঁচিশ শতাংশ আসে ডাল থেকে ডালের প্রধান জাতগুলি হলো মুগ ছাড়া মটর এবং সরষে এবং মুসুর ধান এবং ডালের পর পূর্ব মেদিনীপুরের অন্যান্য ফসলগুলির মধ্যে হলো তৈল বীজ তৈল বীজ থেকে ভোজ্য তেল তৈরি হয় তৈল বীজের খৈল তৈরি হয় উদ্ভিজ্জ তেল তৈরি করা হয় তেল বীজের প্রধান জাতগুলি হলো সরিষা তিল বাদাম এবং কাজু আলু আলু হলো পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ফসল আলু জেলার মানুষের একটি জনপ্রিয় খাদ্য এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাট পাট থেকে সুতা দড়ি এবং কাপড় তৈরি করা হয় পাট আমাদের জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তামাক তামাক থেকে সিগারেট বিড়ি চুরুট ও অন্যান্য তামাকজাত দ্রব্য তৈরি করা হয় তামাক জেলার অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকদের বেশি লাভ দেয় এবং ফসলগুলি যে ফসলগুলি সেগুলি হলো ধান এবং ডাল ধান এবং ডালের চাহিদা সব সময় থাকে এবং এইগুলির দামও অনেক বেশি এছাড়া ধান এবং ডালের চাষের জন্য সরকারের সহায়তা অনেক বেশি পাওয়া যায় ধান এবং ডালের পর কৃষকদের বেশি লাভ হয় যে ফসলগুলি সেগুলি হলো আলু পাট তামাক তবে ফসল ফলন এবং লাভের পরিমাণ বিভিন্ন কারণের উপর নির্ভর করে থাকে এর মধ্যে রয়েছে ফসলের জাত জমির উর্বরতা আবহাওয়া কীট পতঙ্গর রোগ আক্রমণ এবং কৃষি ব্যবস্তাপনা